হ্যাঁ আমি রান্নার সময় সাধারণত হাঁড়ি লোহার কড়া নন স্টিকের কিছু বাসন ফ্রাই প্যান তারপরে প্রেশার কুকার এই সমস্ত ডেচকি বাটি এই সমস্ত ব্যবহার করে থাকি এর সাথে সাথে সবজি কাটার জন্য ছুরি রান্না করার জন্যে খুন্তি হাতা এই সমস্ত ব্যবহার করে থাকি কারণ লোহার কড়াইয়ে রান্না করে খাবার খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে উপকার এর সাথে সাথে প্রেশার কুকার ব্যবহার করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং গ্যাসও অনেকটা পরিমাণে বাঁচে তাছাড়া চাকু দিয়ে কাটলে পরে আমার তাড়াতাড়ি কাটা হয়ে যায় যাই কাটি না কেন সেগুলো তাড়াতাড়ি কাটা হয়ে যায় এবং ডেচকিতে ডাল বাটিতে তরকারি এই সমস্ত রাখলে পরে আমার খাবার পরিবেশন করতেও খুব সুবিধা হয় এই জন্য এই সমস্ত বাসনপত্র আমি ব্যবহার করে থাকি রান্নার সময়